ভাই তুই কোথায় আছিস কী করছিস

আচ্ছা ঠিক আছে কোনও দোকান থেকে মাংস নিয়ে আসবি ভালো রেস্টু ভালো রেস্টুরেন্ট থেকে কষা মাংস নিয়ে আসবি অন্যখানে ভালো পাওয়া যায় কষা মাংস সেইখানে মাংস ভালো পাওয়া যায় না পচা মাংস দিয়ে দেয় অন্য কোনও অন্য কোনও রেস্টুরেন্ট ভালো সেই রকম তোমার জানা নেই হ্যাঁ সেইখানে কম দামেও ভালো পাওয়া যায় বাড়ির সবাই খাবে লুচি করেছিলাম তো নিয়ে এলে সবাই খেত এত রাত হয়ে গেছে রাত্রে তো কাঁচা মাংস পাওয়া যায় না সেই জন্যে তোমাকে বলছি তুমি একটু বেশি করে কষা মাংস নিয়ে এসো আর বাড়ির সবাই খাব তোমার দাদা বাড়িতে নেই সেজন্য তোমাকে ফোন করেছি নিয়ে আসো হাজার টাকার মতো নিয়ে এসো বন্ধুদের কাছ থেকে ম্যানেজ করতে পারবে আচ্ছা ঠিক আছে আমি ফোনপে করে দিচ্ছি ভালো ভালো কষা মাংস নিয়ে আসবে জন জন জন ফ্যামিলি রেস্টুরেন্ট ভালো বলছে সেইখান থেকেই নিয়ে আসবে বেশি করে আনবে

হ্যাঁ ঠিক আছে